দাস রেস্তোরাঁ আমি খাবার টেবিল বুক করতে চায় আমার দশটা প্লেট লাগবে চিকেন কত করে মটন কত করে আমি বাঙালি খাবার অর্ডার করতে চায় পোস্ত আছে বেগুন ভাজা আছে চাটনি আছে শাক ভাজা আছে আচ্ছা ঠিক আছে থালে আপনি দশটা প্লেট রেডি করে রাখুন আপনাদের কি হোম ডেলিভারি আছে যদি না থাকে থালে আপনি বলুন আর যদি থাকে তাও বলুন যদি না থাকে আমি লোক পাঠাবো আমার কিছুদিন পরে একটা অনুষ্ঠান হবে তো আমি পঞ্চাশটা খাবার অর্ডার করব শুনেছি অনেকে বলছে এখানে আপনার ওখানে খাবার দাবার খেতে খুব সুস্বাদু যার জন্য আমি আপনার ওই দোকানেই গেলাম ঠিক আছে আপনি থালে অর্ডারটা দিয়ে দিবি দিচ্ছি আপনি পৌঁছে দেবেন